হ্যালো বলছি আমনি কি লোন এক্সিকিউটিভ বলছেন বলছি আমি একটু ছোটো খাটো ব্যবসা খুলবো সেই জন্য আপনার কাছে একটু লোন চাই সেই জন্য কী কী লাগবে সেটা একটু বললে ভালো হতো ও ঠিক আছে আপনার কোথায় গেলে এটা হবে হ্যাঁ কটার দিকে যাবো আপনার ওখানে গেলে আপনাকে পাওয়া যাবে বলছি সিভিলেন এস্কর কিছু করতে হবে

বলছি আমি ছোটো তোমার বিসনেস করতে চাই তার জন্যে একটু লোন নেবো বুঝলে ছোটো খাটো একটা বিসনেস খুলবো ঠিক আছে তাহলে রাখছি তাহলে ধন্যবাদ হ্যাঁ কালকে আমি যাবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ রাখছি তাহলে হ্যাঁ